হ্যাঁ জয়গুরু বস্ত্রালয়ের দোকান এটা বলুন হ্যাঁ আমি কর্মচারী বলছি জয়গুরু বস্ত্রালয়ের হ্যাঁ আমাদের দোকানে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য যে কোনো পোশাক সব কিছুই পাওয়া যাবে এখানে হ্যাঁ ছিট কাপড়ও পাওয়া যাবে রেডি মেড কাপড়ও পাওয়া যাবে আপনি যেটা পছন্দ করবেন সেটাই নেবেন তোমার উপর নির্ভর করছে এখানে সব রকমের ব্যবস্থা করা হয় চুড়িদার কুর্তি যা নেবেন সব রকমই আছে এখানে আপনারা আসবেন পছন্দ করবেন তারপরে তো নেবেন দূর থেকে কী বলব বলুন আসুন পছন্দ করুন তারপর দেখে পছন্দ হলে নিয়ে যাবেন আপনারা যা যে রকম সব রকমের রয়েছে সব রকম দামের রয়েছে আর পার্সেন্টেজ হ্যাঁ দশ পার্সেন্ট ছাড় রয়েছে না প্রতিটা কেনাকাটার পিছনে দশ পার্সেন্ট ছাড় হ্যাঁ অবশ্যই করা যাবে আপনি দোকানকে আসুন তারপর তো নেবেন তারপর তো ছাড় বাদের কথা বলবেন না হ্যাঁ ওখানে আসবেন ওখানে এসে আমাদের দোকানের নাম করলেই যে কোনো লোক বলে দেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অটোওয়ালাকে বলে দিলে ওরা দোকানের সামনে আমাদের নামিয়ে দেবেন হ্যাঁ আছে না না এখানে কোনো সমস্যা হবে না আপনারা আসুন আচ্ছা ঠিক আছে রাখুন আর আসবেন